প্রতিদিনের কথোপকথনের বাংলা ভাষার সাধারন কিছু বাক্যাংশ যেন যেমন বলা হয় কই মাছের প্রাণ ঘোড়ার ডিম জিলাপির প্যাঁচ এইসব ঝিকে মেরে মাকে ব্যাটাকে শেখানো বা টাকার কুমির এগুলো বলা হয় ঠুটো জগন্নাথ ডুমুরের ফুল ঠেলার নাম বাবাজি যেমন টাকার কুমির যার প্রচুর টাকা আছে তাকে এক কথায় বলা হয় টাকার কুমির তাছাড়া ঠুটো জগন্নাথ যে কোন কিছু করে না চুপচাপ ঘরে বসে থাকে তাকে বলা হয় ডুমুরের ফুল যেমন সেটা সব সময় সচরাচর পাওয়া যায় না যেটা মাঝেসাঝে পাওয়া যায় তারপর ঝিকে মেরে ব্যাটাকে শেখানো যেমন একজনকে বলে কোন কথা বলে একজনকে শেখানো হয় জিলাপির প্যাঁচ সেক্ষেত্রে জিলাপির প্যাঁচ হলো যেমন কুটিল বা কোন জটিল ব্যক্তিকে বলা হয় যে সহজে কথা বলে না সততা নিয়ে কথা বলে না